হ্যালো নমস্কার হ্যালো নমস্কার লক্ষ্মী ভান্ডার থেকে বলছেন ভালো আছেন তো হ্যাঁ ভালো বলছি আমার কিছু চালের দরকার ছিলো আপনাদের কাছে এখন কালোনুনিয়া বাদশাভোগ এগুলো কি এখন রাখছেন আচ্ছা তো কতো কেজি করে দিচ্ছেন আশি টাকা ও তো বস্তায় কি পাওয়া যাবে কতো মানে কতো কেজি বস্তা আপনার কাছে থাকে এখন আচ্ছা আমার তো কালোনুনিয়া দরকার ছিলো ওই দু বস্তা দু বস্তা হলেই হবে পঁচিশ কিলো তো হ্যাঁ পঞ্চাশ তাহলে হ্যাঁ হ্যাঁ দু বস্তা আর বাদশাভোগ দু বস্তা

আচ্ছা আসলে আমার দুদিন পর লাগবে তো এখনই কি অ্যাডভান্সটা পে করতে হবে আচ্ছা ঠিক আছে তাহলে আপনি লিখে রাখুন কতো কি লাগছে না লাগছে মানে হিসাবটা করে হ্যাঁ আমি কিছু টাকা পাঠিয়ে দিচ্ছি ফোনপে থেকে হ্যাঁ আসলে আমার বাড়িতে অনুষ্ঠান আছে তাই এই ভাবলাম এই চালগুলোই নিই ওই জন্য হ্যাঁ তো আপনার কাছ থেকে তো নেওয়া হয় তাই আপনাকেই ফোন করলাম হুম হ্যাঁ লক্ষীর ভান্ডার এখান থেকেই আমাদের নেওয়া হয় অন্য জায়গায় তো আমরা নিই না আপনি তো ভালো করেই জানেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি করে দিচ্ছি আমি করে দিচ্ছি আমি আপনি বরং কতটা হিসাব করে আমাকে একটু পাঠিয়ে দিন আপনার যদি হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হ্যাঁ তাহলে আমি হ্যাঁ তা আমি এই নাম্বারটা আমারও এই নাম্বারেই আছে আমি পাঠিয়ে দিচ্ছি আপনাকে আর আপনার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন যে কতো টাকা হলো না হলো তাহলে ওখান থেকে আমি মনে রাখতে পারব বুঝলেন হ্যাঁ হ্যাঁ ওইজন্য বলছি হ্যাঁ ধন্যবাদ আপনাকেও রেডি রাখ